হ্যাঁ আমার কাছে শুধুমাত্র একটি সেলাই মেশিন আছে এটা ছাড়া আর কিছু নেই আমি আরও ভালোভাবে সেলাই করার জন্য একটা নিটিং মেশিন যা যেখানে উলের জিনিসপত্র বোনা যায় সেই ধরনের একটি মেশিন কিনতে চাই আর কিছু জামাকাপড়ে কাজ করার জন্য বিভিন্ন ধরনের হাতের কাজ করবার জন্য একটা এমব্রয়ডারি মেশিন কিনতে চাই যাতে আমার এই সমস্ত বিষয় আরও উন্নত আমি করতে পারি যাতে আরও ভালো অনেক অনেক জিনিস ডিজাইন সহ করতে পারি